আমি শেষ রাইডটি যেটি চড়েছি সেটি হলো আমরা কিছুদিন আগে আমরা সব বন্ধু বান্ধবীরা এক পিকনিকে গিয়েছিলাম আমাদের পাঠশালা থেকে আমরা যে বন্ধু বান্ধবীরা পিকনিকে গিয়েছিলাম মজা করতে সেখানে এবং সেখানে খুব মজা হয়েছিল এবং সেই ক্যাবটি খুব সুন্দর ছিল ও আমরা আরও সব পিকনিকে গিয়েছি অন্যান্য ক্যাবে করে সেই ক্যাবগুলি এত সুন্দর থাকেনি এবারে যেবারে গিয়েছিলাম এবারের ক্যাবটি খুব সুন্দর ছিল এবং ক্যাব ড্রাইভারও খুব সুন্দর ছিল আমাদের সাথে খুব ভালো মেলামেশা করছিল ভাল কথাবার্তা বলছিল ব্যবহার ভালো ছিল সেই জন্য আমরা আবার এই সেদিন আমাদের পরিবার ও বন্ধু বান্ধবীরা সবাই পিকনিকে যাওয়ার আলোচনা হচ্ছে সেই জন্য আমি সেই আগের যে ক্যাবে করে গিয়েছিলাম সেই ক্যাব বুক করতে চাই তাই আমি সেই আগের ক্যাব বুক যেভাবে করেছিলাম সেই ফোন নাম্বার দিয়ে তাকে আমি ফোন লাগিয়েছি ফোন লাগানোর পরে তাকে আমি জানতে চেয়েছি যে কাকু এখন গাড়ি পাওয়া যাবে আপনাদের ওই ক্যাব বুক হবে সে বলেছিল হ্যাঁ হবে তখন তাকে বলেছিলাম হবে বুঝতে পারছি কিন্তু অন্যান্য গাড়ি আমরা নেব না আর বারে আমরা যে গাড়িয়ে গিয়েছিলাম আমি তাকে চিহ্নিত করে দিয়েছিলাম বলে দিয়েছিলাম ঠিকানা ভালোভাবে দিয়ে দিয়েছিলাম যে ক্যাব ড্রাইভারের নাম এই ছিল এবং ক্যাব গাড়িটার নাম এই ছিল সে বলল হ্যাঁ কেন পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে ওই গাড়িটা ফাঁকা আছে এখন তো আপনাদের পছন্দ যেহেতু আপনাদের পছন্দ আমরা দি দিতে চাই আমরা মানুষজনদের যা পছন্দ সব কিছু দিতে চাই দিয়ে সে বলেছিল হবে দিয়ে আমরা সেইটি বুক করে তাকে এই সব কথাগুলো বলেছিলাম তার পরে সে বলল হ্যাঁ হবে দিয়ে আমরা ক্যাব ড্রাইভার বুক করেছিলাম দিয়ে সেই ক্যাবে করে আমরা পিকনিকে বা ও বেড়াতে গিয়েছিলাম